হ্যাঁ বলুন আচ্ছা একটা মোবাইল আছে একটা মোবাইল আছে ভিভো সেট সে কোয়ালিটিটাও ভালো আর ক্যামেরাও খুব ভালো বাইশ হাজারের মধ্যে হয়ে যাবে আর খুব ভালো তো আপনি নিতে পারেন বাইশ হাজার পনেরো ষোলোর মধ্যে হলে হচ্ছে এম আই ফোনটা হতে পারে এম আইয়ের হচ্ছে র্যামটাও ভালো আর ক্যামেরাটাও খুব ভালো আসবে স্যামসাং কোম্পানির সেটটাও ভালো ওইটা হচ্ছে প্রায় ছ সাত হাজার মধ্যে হয়ে যাবে আমার কাছে হলে একটু কমেই আপনাকে আমি দিয়ে দেবো তাও অনলাইনে হলে আপনার পড়বে প্রায় বারো হাজারের মতো আর আমি আপনাকে হয়তো সাত হাজারের মতো করে দিয়ে দিতে পারি

তা আপনি তাহলে স্যামসাং সেটটা নেবেন রিয়েলমির ক্যামেরা ভালো র্যামটাও ভালো আর নেটও খুব ভালো চলে রিয়েলমির সেটটাও খুব ভালো তো আপনি রিয়েলমিটাও নিতে পারেন

চলে না এখন তো ফাইভ জি হয়ে গেছে তো আপনি ফাইভ জিও করে নিতে পারেন নোকিয়ার থেকে আপনি আইটেলটা নিতে পারেন কারণ আইটেল মোবাইলটা খুব ভালো এখন খুব ভালো স্পিকারও খুব ভালো না না তাড়াতাড়ি খারাপ হয়নি খুব ভালো এখন হ্যাঁ আপনি আসবেন অবশ্যই আসবেন আমার দোকানে হ্যাঁ রাখুন